আ হ্যাঁ স্বাভাবিক আমাদের সবই খবর স্বাভাবিক মনে হয় এবার কিছু কিছু ঘটনা আমাদের মনে দাগ কেটে দেয় আপনি ধরুন একটা বেশি দিন হয়নি খবরটা সেটা হচ্ছে খবরটা অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছিলো তো খবরটা হচ্ছে আর জি করের যে আর কি মামলাটা আর কি হয়েছিলো উনি একটা ডক্টর ছিলেন তো সেই হসপিটালে নাকি কিছু লোক বদমাস লোকটা ছিল এবং খুব খারাপ ব্যবহার হতো সেখানে তো সেই কারণে ওই মেয়েটি প্রতিবাদ করতে যায় নাকি আর কি তো আর কি আমরা যেটা খবর আর কি শুনেছি এ তলাতে কী হয়েছে কি না অতটা আমাদের কোনো কিছু জানা নেই তো তেনাকে নাকি ধর্ষণ করেছিলো তো এখন ওইটাই তখন খুব মিডিয়াতে চলছিলো বা নিউজ পেপারে চলছিলো তো ধর্ষণ চলেছিলো তো এর কোনো এ কোনও রায় মিলেনি বা শাস্তি তিনি করেছিলেন তিনি নাকি এখন শুনছি যাবজ্জীবন জেল হয়েছিলো এরকম আর কি শুনেছি ঘটনা তো এখন আমরা শুনছি যে তাঁর ফাঁসি হবে তা দরকার ফাঁসি হওয়া তো আমার এইটা খুব গল্পটা আমার এখনও মানে কী বলবো সবথেকে প্রভাবশীল খবর বলে আমার মনে হয়